দশ এক দু হাজার এক চার বারো দু হাজার সাত আট দশ দু হাজার পনেরো উনত্রিশ পাঁচ দু হাজার সতেরো তিরিশ এগারো দু হাজার কুড়ি